হ্যাঁ হ্যালো কে বলছেন

হ্যাঁ হ্যাঁ আমি ট্রাফিক পুলিশ তো কী হয়েছে

তা অবশ্য কিন্তু এবারে আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আমি এত কী করে লক্ষ্য রাখবো কারণ এখানে তো শুধু চারদিকটাই না তো আপনি তো আমার কাছে বা আমাকে তো বলে রেখে যাননি কারণ আপনি যেহেতু একটু সাইডে রেখেছিলেন এবং আমাকে বলে রেখে যাননি একটু মানে একটু সাইডে রেখেছিলেন সেই জন্য আমার নজরে পড়েনি আমি এবং আপনি যদি আমাকে ভালোভাবে একটু দেখে রাখতাম কিন্তু আপনি তো আমায় বলেননি তাই না হ্যাঁ হ্যাঁ আমার কাজ এটাই বুঝতে পারছি কিন্তু আপনি এবার একটু বোঝার চেষ্টা করুন মানে একটা দুটো ছেলে মারপিট করছিল একটু গন্ডগোল করছিল সেই কারণে আমি তাদেরকে একটু ছাড়াতে বা সামলাতে একটু গিয়েছিলাম সেখানে তাহলে তখন এবারে আপনার হ্যাঁ বলুন কী বলছেন

আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু দেখুন এখানে কিছু চব্যের বা ঝামেলার জন্য আমি একটু সাইডে গেছিলাম সেখানে তখন যদি আপনি আপনার যদি বাইকটা তখন যদি কেউ নিয়ে চলে যায় তখন এবার সেখানে আমি কী করতে পারি বলুন তবে কোনও চাপ নিও না কারণ বা কোনও টেনশন নিও না আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করে খুঁজে দেবই আপনাকে ঠিক আছে হ্যাঁ আমি তো দেখিনি না সেই জন্যে প্রবলেমটা হয়ে যাচ্ছে নাহলে তো দেখলে তো তাহলে এরকম প্রবলেম হতো না হুম ঠিক আছে আপনার বাইকের নাম্বারটা একটু বলুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিন খুঁজে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ রাখুন